হ্যালো দীপালিদি বলছ কেমন আছ আমিও ভালো আছি অনেকদিন পর ফোন করলাম তো তোমার তোমার কেস কেমন চলছে সেই যে পাচার কেসের কথা বলছিলে আমারও তো তাই অবস্থা আমারও তো তাই অবস্থা কী করি বল বলো তো এখন চারিদিকে প্রমাণের জন্য সত্যগুলো সব চাপা পড়ে যাচ্ছে আমার যে কেসটা চলছিল না সেটাতেও আমি হেরে গেছি হ্যাঁ আর বোলো না মেয়েটাকে রেপ করল পাড়ার কটা ছেলে মিলে তারা আবার তার বাবার অনেক পার্টির সাথে মিশে আছে তো তার জন্য তারা পুরো প্রমাণ লোপাট করে দিল কী করা যায় হ্যাঁ আমাদের ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রাম এই জঙ্গল এলাকা বেশি না ওই কারণে এই রাস্তাঘাটও ঠিকঠাক উন্নত নয় আর এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এই কারণে সরকার যদি আর একটু উন্নত করত হুম এবারে ভাবছি কোনো এবারে ভাবছি কোনো কেস এলে মাত্র আগে প্রমাণটা ঠিকঠাক করে খুঁজতে হবে কারও সাহায্য নিয়ে নয়তো এই কেসে আর নামা যাবে না সেটাই সব কিছু গোপনে গোপনে প্রমাণগুলো জোগাড় করতে হবে হুম

সেটাই এই ঝাড়গ্রাম জেলাটা তো একদমই মেয়েদের জন্য নিরাপদ নয় আদালতে কোনো এই ঝাড়গ্রাম মহকুমা আদালতে কোনো কেস লড়লে এখন মানুষ হেরেই যাচ্ছে সত্যির আর জয় হচ্ছে না এখন ঝাড়গ্রামের চারিদিকে শুধু দেখবে এই মেয়েদের রেপ হচ্ছে মেয়েরা পাচার হচ্ছে এই সব খবরই যেন ছুটে বেড়াচ্ছে চারিদিকে আর ভালো লাগছে না ঠিক আছে তা কবে আদালতে আসছ কবে আচ্ছা তাহলে সোমবার আমিও যাব এখন তাহলে দেখা হবে সোমবার ঠিক আছে রাখছি